নমস্কার আমরা মূলত পশ্চিমবঙ্গের বাসিন্দা দিন দিন প্রচুর মানুষের বৃদ্ধি হচ্ছে কিন্তু তার পাশাপাশি উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুসলিমদের কাছ থেকে অত্যাচারিত হয়ে ওখানকার হিন্দুরা এসেও এখানে ভারতবর্ষে এসে বসবাস করছে তার ফলেও অনেক জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে কিন্তু যতই জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে চাকরির সংখ্যা তত কমে আসছে এর ফলে বেকারত্ব জীবনটার জন্য মানুষের একটা পেশা হয়ে দাঁড়িয়ে গিয়েছে বাড়িতে কত বেকার মানুষজন বসে আছে কাজ নেই বাজ নেই পড়াশুনো করে কত ভালো ভালো স্টুডেন্টরা বাড়ি বসে আছে তাদের কোনো চাকরি বাকরি নেই কিন্তু যারা অযোগ্য তারা ঠিক কোনো না কোনো উপায়ে চাকরি পেয়ে যাচ্ছে টাকা পয়সা ঘুষ দিয়ে কোনো না কোনোভাবে টা তারা ঠিক চাকরিতে ঢুকে যাচ্ছে কিন্তু যাদের যোগ্যতা আছে আসল চাকরি পাওয়ার যাদের যোগ্যতা তারা ঠিক বাড়ি বসে আছে তাদের কোনো রকম কোনো কাজ নেই কী হবে এত পড়াশুনো করে কোনো লাভ হচ্ছে কি পড়াশুনো করে নিজেদের মানুষজনকে রাজনীতি করে ঢুকিয়ে নিচ্ছে চাকরির মধ্যে না আছে কোনো পড়াশুনোর ভ্যালু না আছে কোনো কিছুই সব কিছু নিজেদের মধ্যেই হয়ে যাচ্ছে ঘুষ নিয়ে চাকরির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে ঘুষ নেওয়াটা তো অন্তত বন্ধ করতেই হবে নিজের যোগ্যতায় যেন সবাই চাকরি পায় ঘুষ নেওয়া জিনিসটা বন্ধ করতে হবে ভালোভাবে পড়াশুনো করে যারা আসল যোগ্য তাদের ঠিক চাকরিটা দেওয়া উচিত না চাকরি দিচ্ছে না মানুষ এইভাবে বেকার হয়ে বাড়িতে বসে আছে একটা টিউশন খরচা যতটা এত কষ্ট করে পড়াশুনো করে মানুষের কী লাভটা হচ্ছে কোনো লাভই তো হচ্ছে না তারা ঠিক বাড়ি বসে আছে পড়াশুনোর কোনো লাভ হচ্ছে না শুধু যাদের মধ্যে টাকা আছে ঠিক তারাই চাকরিটা পেয়ে যাচ্ছে আর তাদের আর যারা পড়াশুনো করে আসল যোগ্যতা তাদের কোনো দাম নেই